আমি কেনা বই পড়তেই ভালোবাসি ইলেকট্রনিক্স উপায়ে বই পড়তে আমার একদম ভালো লাগে না কারণ আমি কেনা বই পড়তে ভালোবাসি আমি বই কিনে বা ছুঁয়ে নিজে দেখে পড়তে পছন্দ করি বই হাতে নিয়ে ব্যালকনিতে শান্ত মনে বসে পড়তে খুব ভালো লাগে বইয়ের যে গন্ধ যেই স্নিগ্ধতা সেটা আমার মনকে ছুঁয়ে যায় আর পড়ার আগ্রহ অনেক বেড়ে ওঠে না আমি তেমন কোনো নিউ বুক শুনিনি তবে আগে এবং এখনো রেডিওতে সানডে সাসপেন্স শুনতে আমার খুব ভালো লাগে ওখানে যেরকম গল্প বলা হয় যেমন করে গল্প প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলে এবং ব্যাকগ্রাউন্ডে যে রকম আওয়াজ দেওয়া হয় বিভিন্ন ধরনের সেগুলো শুনতে খুব ভালো লাগে